পরিবহন সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম ট্রান্সপোর্টের অভাবেই আমি বাইরে ছিলাম এবার সেটি একটি বিশেষ দিন ছিলো পয়লা মে আমার অত ঠিক অতটা জানা ছিলো না যে সেই দিন সব গাড়ি চলবে না তো হটাৎ বাইরেই ছিলাম সেদিনকে আমার বাড়ি আসার দরকারও ছিলো তা আমি যখন স্ট্যান্ডে এসে পোঁছাই তখন এসে দেখি সেখানে কোনো গাড়ি নেই মানে বাড়ি আসার মালদা আসার সেখানে কোনো গাড়ি নেই তখন খুবই একটা সমস্যার মধ্যে পড়েছিলাম কারণ সেদিন আমাকে যে কোনো প্রকারে বাড়ি আসতেই হতো একটি দরকারি ছিলো যাওবা একটা গাড়ি পেয়েছিলাম তাও কিছু দূর যাওয়ার পর রাস্তার কিছু সমস্যার জন্য বা খারাপ অবস্থার জন্য গাড়িটার কিছু প্রবলেম দাঁড়িয়ে যায় যেখানে অন্তত প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমাকে রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকতে হয় বাড়ি আসতে অনেক দেরি হয়েছিলো আমার